আমার গাছের ভালো স্বাস্থ্যের জন্য আমি সবসময় পরামর্শ নিয়ে থাকি কোনও কিছু ক্ষেত্রে নিজের মতে করার থেকে কারও কাছ সাথে যদি আলোচনা করা হয় বা কোনও কিছু যদি পরামর্শ নেওয়া হয় সেই কাজটা কিন্তু ভালো হয়ে থাকে মানুষের সব ক্ষেত্রেই সবসময় তার বুদ্ধি বা মতামত একা চলতে পারে না তাই আমি গাছ লাগানোর সময় বা গাছ বড় হওয়ার সাথে সাথে আমি কোনও ইউটিউব চ্যানেল দেখে তা গাছের পরিচর্যা করে থাকি তাছাড়া এগ্রিকালচার দপ্তর আমাদের বাড়ির সামনে আছে সেখানে যেয়ে আমি বা কোনও নার্সারি ডিপার্টমেন্টে যেয়ে আমি গাছের সম্বন্ধে সবকিছু জেনে আসি কারণ সেটা আসলে আমার দেখেছি গাছ যখনই বাড়ে কখন কী দিতে হবে কোন রাসায়নিক ওষুধ কোন রাসায়নিক সার সবকিছু ক্ষেত্রে আমি সেটার থেকে পরপর পরিচালনা করতে পারি আর সেটাই পরিচালনা করার পর আমি দেখেছি আমার গাছ এর যত্ন নিতে খুব সুবিধা হয় যেই সুবিধার ফলে আমি আমার গাছের গ্রোথ আসে গাছে ভালো ফল হয় গাছে ফুল গাছে ভালো ফুল হয় তাই আমি সবসময় গাছ পরিচর্যা করার জন্য বা গাছের স্বাস্থ্যের জন্য কীটনাশক ওষুধ সার খোল দুইবেলা জল পর্যাপ্ত পরিমাণ জল দেওয়া হয় আবার দেখতে হয় যে গাছরা বৃষ্টি সময় কী রকম আছে বা অতিরিক্ত রোদে গাছটা কেমন আছে এসব আলোচনা করার জন্য আমি আমাদের এগ্রিকালচার দপ্তরেও যাই কিংবা আমাদের নার্স বাড়ির সামনে নার্সারি দপ্তরেও যায় সেখানে যেয়েও আমি আমার গাছের কীভাবে যত্ন নেওয়া হবে সেই নিয়ে পরামর্শ করে থাকি তাছাড়া আমি কোনও ইউটিউব চ্যানেল বা কোনও কিছু টিভিতে দেখেও বুঝতে পারি যে এই গাছটা এই আবহাওয়ায় নয় শীতকালীন গাছ আলাদা গ্রীষ্মকালীন গাছ আলাদা শীতকালের গাছ যদি গ্রীষ্মকালে লাগানো হয় সে গাছ কিন্তু ভালো হয় না আর গ্রীষ্মকালের গাছ শীতকালে লাগালে সেটাও কিন্তু ভালো হয় না তাই গাছের পরিচর্যা করার জন্য সবসময় কারও না কারও কাছে একটু পরামর্শ নেওয়া আমি মনে করবো ভালো